ড্রাইভারের নম্র ব্যবহার আমার কাছে সেদিন খুবই ভালো লেগেছিল এবং তার না কিতু ইতিবাচকে যে ইতিবাচক ভালো কথা তার জন্য তাকে আমি কিছু ফিডব্যাকও দিয়েছিলাম একদিন আমি শহরে যখন আমি কিছু কাজ করে কাজ সেরে যখন অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে আমি কোনও গাড়ি পাচ্ছিলাম না তখন একটি টোটো গাড়ি আমার সামনে দাঁড়িয়ে ছিল এবং তার ড্রাইভার আমাকে তার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিল কিন্তু সে আমার ওপর আমার ওপর সাহায্য করেছিলেন এবং নম্র ব্যবহার করেছিলেন যেমন তিনি আমাকে বলেছিলেন যে আমি কোথায় যাবো সেদিন রাত হয়ে গেছিল এবং আমার যেখানে পৌঁছানোর দরকার তার ভিতরে সে ঢুকবে না এবং তার ভিতরে ঢোকার তার পারমিশন নেই সেই জন্য তার যত দূরে নামিয়ে দেওয়ার কথা তার থেকেও আমাকে আমার বাড়ি রাত হয়ে গেছিল বলে সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে আমাকে আমার গন্তব্যে বা আমার বাড়িতে আমাকে পৌঁছে দিয়েছিলেন সে পৌঁছে দেওয়ার তার নিজের মানসিকতা বা তার এই নম্র ব্যবহারের জন্য আমার খুব ভালো লেগেছিল এবং তার শেষে আমি তাকে ধন্যবাদও জানিয়েছিলাম বলেছিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি হেসে আর কিছু বললেন না তার এই নম্র ব্যবহারের জন্য আমার খুব ভালোও লেগেছিল এবং তাকে আমি ফিডব্যাকও দিয়েছিলাম তার যত টাকা পাওনা সে আমাকে যত দূর পৌঁছে দেওয়ার জন্য যত টাকা পাওনা তার থেকে আমি তাকে ফিডব্যাক তার মানে তার থেকে আমি তাকে বেশি কিছু দিয়েছিলাম সেটা আমি নিজে খুশি হয়ে কারণ সে আমার এতো সুন্দর বা এতো ভালো উপকার করেছে সেই উপকারের জন্য তাকে আমি কিছু টাকা বকশিশ বা একটু বেশি দিয়েছিলাম সেটা খুশি হয়ে